কতগুলো পদবি হলো দাস সরকার ব্যানার্জি চ্যাটার্জি মজুমদার মুখার্জি সেন গুপ্ত হালদার দস্তিদার পাশওয়ান নাথ মাহাতো গান বিবি মালাকাড় ব্যানার্জী সূত্রধর ভৌমিক দেবনাথ ইত্যাদি